পশুপালনের জন্য আলাদা করে কোনো আইন নেই তবে হ্যাঁ এখন পশুপালন সংরক্ষণও পশু সংরক্ষণের জন্য প্রাণীকল্যাণ আইন অনেকটাই এগিয়ে এসেছে অনেকে পৌরসভা বা অঞ্চল থেকে মুরগি হাঁস গোরু এই সব দিচ্ছে চাষ করার জন্য এছাড়াও পশুপালন এই জন্য করতে বলা হচ্ছে যে পশুপালন করলে আমাদের যে চাষবাস মানে কৃষকদের যে চাষবাস করে সেই চাষবাসেও অনেকটাই উন্নতি আসবে কারণ আগে যেরকম চাষ হতো এখন আধুনিক যন্ত্র চলে আসার জন্য অনেকটাই চাষবাসে গাফিলতি হয়েছে তো সেইরকমই যদি পশুপালন করা হয় তাতে কিন্তু চাষটা অনেকটাই এগিয়ে আসবে পশুপালন যেমন এখন ধরুন সবারই ঘরে ঘরে বিলাতি কুকুর আছে সবাই একটা করে বিদেশি কুকুর নিয়ে চাষ মানে পোষ্য করছে মানে পুষছে তো সেরকম ধরুন আবার সেগুলো নিয়ে অনেকে ইউটিউব চ্যানেল বা অন্যান্য ক্ষেত্রে পোস্ট করছে যাতে তারা দেখাচ্ছে যে এ রকমও তারা কীভাবে সেই জিনিসটিকে পুষছে সেটা কিন্তু তারা মধ্যে জানাচ্ছে কিন্তু কোনো প্রাণীর যদি সমস্যা হয় বা কোনো প্রাণীর যদি কোনো রোগ হয় তখন সেটা আমরা কীভাবে সারাব সেজন্য একটি করে স্বাস্থ্যকেন্দ্র পশু স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে যেয়ে পশুদের যা যা লাগবে তা তা দেওয়া হয়